আমি বাগান সাধারণত অনেক ছোটবেলা থেকেই শুরু করেছি বাগান করা বা সবজি লাগানো ফল গাছ লাগানো ফুল গাছ লাগানো এগুলো আমরা জন্ম থেকেই দেখে আসছি আমাদের পরম্পরায় আমার বাবাদের দেখেছি আমরা করেছি আমাদের ছেলে মেয়েরাও বাগান করে তো সেক্ষেত্রে আমাদের কাছে এগুলো কোন কিছুই ব্যপার না আমরা যখন থেকে আমাদের জ্ঞান বুদ্ধি হয়েছে আমরা তখন থেকে বাগান সম্পর্কে সব কিছুই জানি আমরা দেখে এসেছি এবং সেগুলো আমরা করেও এসেছি আমি যখন দশ বারো বছরের ছিলাম তখন আমার বাড়িতে আমার বাবা মা যখন বাগান করত আমিও তাদের সঙ্গে হাতে হাত লাগিয়ে চারা গাছ লাগানো বা সবজি তোলা ফল তোলা এগুলো কাছ করতাম কীভাবে একটা গাছ গড়তে হবে তাতে কতটা জল দিতে হবে সেগুলো আমি আমার বাবা মায়ের কাছ থেকে শিখেছি